স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীদের মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগগুলি যা হয় আর তা হল জেলার বয়স্ক জনগোষ্ঠীদের নানারকম সমস্যায় তাদেরকে পড়তে হয় ওষুধপাতির দিক থেকে হলেও তারা অনেক অনেক সমস্যায় পড়ে থাকেন এবং তাদেরকে সেবা করার মতো সেবিকাদেরই খুবই কম আছে কারণ তাদের পিছনে অনেক পরিমাণেই খাটতে হয় তারা তাদেরকে হসপিটাল পৌঁছানোর ব্যবস্থাও সেরকমভাবে নেই কারণ সেরকম ওদের অনেকই পরিমাণের প্রভাব পড়ে থাকে তাদের শরীরে নানারকম অসুস্থ হয়ে পড়ে ওষুধপাতিরও সমস্যা খুবই দেখা যায় এবং অবসর লোকেদের গ্রামের এলাকার হাসপাতালের যত্ন না রাখার মতও সমস্যা অনেক রকমই সেরকম দেখা যায় তারা শারীরিকভাবেই নানারকম প্রবলেমে তারা ফেস করে থাকে এমনকি সমস্যা যেমন অন্ধত্বর